সরকারি স্কিমগুলোর মধ্যে উল্লেখযোগ্য স্কিম হচ্ছে স্বাস্থ্য সাথি স্বাস্থ্য সাথির মাধ্যমে আমি উপকৃত হবো আশা করি এবং এই উপকার পাওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারের রেজিস্টার করা স্বাস্থ্য সাথি কার্ডটি আমার মিসেসের নামে করা হয়েছে আচ্ছা আরও এখানে অনেক সরকারি প্রকল্প রয়েছে যেমন বার্ধক্য ভাতা আছে বিধবা ভাতা আছে আচ্ছা স্কুলের যারা পড়াশুনা করছে সবুজ সাথি বলে একটা সরকারি স্কিম আছে এবং রূপশ্রী কন্যাশ্রী আরও অনেকগুলো পরিকল্পনা আছে যেমন যেটার থেকে এখানকার পশ্চিমবঙ্গের মানুষ অনেকভাবে উপকার পেয়ে থাকেন বিশেষ করে মহিলাদের জন্য কন্যাশ্রী আচ্ছা লক্ষ্মী ভাণ্ডার বলে একটা নতুন প্রকল্প চালু হয়েছে বাড়ির মহিলারা বা বয়স্ক মহিলারা যারা আছেন তারা প্রতি মাসে পাঁচশো টাকা করে পায় এটা জেনারেল কাস্টের জন্য এবং যারা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব তারা হাজার টাকা করে পেয়ে থাকেন এগুলোর ফলে অনেক মানুষ অনেকভাবে উপকৃত হচ্ছে এবং ভারত সরকারের নতুন যে ইয়ে আছে আরোগ্য ভারত বলে একটা নতুন স্কিম চালু হয়েছে যেটাতে ভারতের সব অঞ্চলেরই মানুষরা বিশেষভাবে উপকার পেয়ে থাকছে